হ্যাঁ বলছি কি ওষুধ ভালো এসছে হ্যাঁ সে তো ঠিক আছে হ্যাঁ ডিসকাউন্টের ব্যাপারটা একটু দেখলো ভালো হত কেন এখন তো সেই পনেরো কুড়ি পারসেন্ট ডিসকাউন্টের ব্যবসা করতে হচ্ছে বুঝতেই পারছেন হ্যাঁ ওই শীতের শেষ তো সর্দি ভালো এসছে তো সর্দি কাশি বাচ্চাদের হ্যাঁ কেননা ডিসকাউন্ট নাহলে ব্যবসা করা ঠিক আছে আর বলছি মাথা ফাতা যন্ত্রণা বা ঘাড়ে ব্যথা ওসব ওষুধ এসছে হ্যাঁ হ্যাঁ সে সে আমি যাবো একদিন যাবো গিয়ে দেখে আসবো ঠিক আছে হ্যাঁ ডিসকাউন্টটা মা একটু মাথায় রাখবেন ঠিক আছে ডিসকাউন্ট না হলে আমাদের এখানে তো অনেক ওষুধ দোকান আছে কম্পিটিশনের ব্যাবসা বুঝতেই পারছেন হুম হ্যাঁ আমার তো দোকান রয়েছে সব পাশপাশে অনেক দোকান উষুধের দোকান রয়েছে না এবারে সবাই কমপিটিশনের ব্যাপার